আমার কাছে কোনো নির্দিষ্ট পাখির নায়ক বা রোল মডেল তেমন কিছু নেই তবে কিছু কিছু পাখি সম্পর্কে কিছু বলতে পারি তবে সেই পাখিগুলির মধ্যে যেমন ময়না চন্দনা টিয়া শালিক হ্যাঁ কাকাতুয়া মাছরাঙা এবং ময়ূর তবে এগুলির মধ্যে ময়ূরকে আমার সেই পাখিগুলির মধ্যে বিশেষ পাখি বলে মনে হয় কারণ তাছাড়াও ময়ূর হলো আমাদের ভারতের জাতীয় পাখি আর এই ময়ূররা বেশিরভাগ পাহাড়ি অঞ্চলেই বসবাস করে ময়ূর বিভিন্ন রঙের হয় যেমন সাদা নীল ময়ূররা বিভিন্ন রঙের হতে পারে আর ময়ূররা বর্ষাকালে পেখম মেলে নাচে সেইজন্যে বর্ষার সময় ময়ূরের সৌন্দর্য আমার চোখে আরও বেশি ভালো লাগে এবং ময়ূরের পালক বাড়িতে রাখলেও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়